হ্যালো হ্যাঁ আপনি আপনি ফোন করেছিলেন তো আমি ডাক্তারবাবু বলছি ও আপনি এই যে শুনুন আপনার যন্ত্রণা যেহেতু হচ্ছে আপনি রেগে যাচ্ছেন বুঝতে পারছি তো লাস্ট যে ওষুধগুলো দিয়েছিলাম আপনি ঠিক সময় সময় খেয়েছিলেন তো আর রাত্রেবেলা খাওয়ার পরে যে সিরাপটা দিয়েছিলাম ওটা প্রতিদিন রাতে খেয়েছিলেন খাওয়ার পরে ও তারপরেও গ্যাসের যন্ত্রণা হয়েছে আচ্ছা আপনা আপনার মনে হয় তাহলে গ্যাসের না অন্য কোনো সমস্যা হচ্ছে তো আপনি এক কাজ করুন সামনের সোমবার আপনি যে নালাগোলা হাসপাতাল চেনেন তো ওখানে আসুন ওখানে আমার বন্ধু রয়েছে আমি ফোন করে দেবো এবার আপনার ওখানের এক্স রে ইউ এস জি সব ফ্রিতে করিয়ে দেওয়া হবে যেহেতু আপনি অনেক দিন থেকে এসছেন আমার কাছে তো তো আপনি বেরিয়ে আমাকে ফোন করবেন আমি ওই বন্ধুটার কাছে ফোন করে দেবো হ্যাঁ দিলে আপনার এক্স রে ইউ এস জি সব কো টেস্ট করতে হবে কী সমস্যা হয়েছে ঠিক আছে আমাকে বেরিয়ে ফোন করবেন অ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা রাখলাম হ্যাঁ